হ্যাঁ হ্যালো শোনো না বলছিলাম তুমি আজকে বিকেলে কি একটু সময় দেবে আরে সামনে দোল আসছে না তো একটু বাজার করার ছিল ওই তোমার কিছু জামাকাপড় কিনবো আর আমারও কিছু জামাকাপড় কেনার আছে আর ওই দোল মানে দোলের জন্য আবির টাবির কিছু কিনবো আর কি ওই বড় বাজার যাব বড় বাজার তো জরুরি কিছু মিটিং কি দেখো না নইলে এ এই রকম কোর না দেখো একটু ছুটি নেওয়ার ব্যবস্থা করো তোমায় বললেও তো তুমি ভুলভাল সব নিয়ে আস আগের বছর বছর অত কিছু বলতে পারছি না আমি তুমি ভুলভাল সব নিয়ে আস আর তোমারই জামাকাপড় কিনব আর আমারও কিছু কেনাকাটি আছে সে ভরসা তো ভরসা তো তোমার উপর করতে পারি না তুমি তো নিজের জামাকাপড়গুলোও ঠিকঠাক নিয়ে আসতে পার না করতে হবে মানে কালকে দোল আর এতগুলো বাজার পড়ে আছে কবে করব তাহলে আমরা কালকে কি কালকে দোলের দিন কালকে কি বাজার করতে যাব বল হ্যাঁ আমি একা যাব দিয়ে তোমার এই এই কালার পছন্দ হবে না সার্টের ওই কালার পছন্দ হবে না তখন আমি কি করি তুমিই তো তখন বলে এটা কেমন কালার নিয়ে এসেছে এটা কি পরে অফিস করা যায় না এই করা যায় তখন আমি কি করব ঝগড়া না করে পারছি না তুমি একটু ম্যানেজ করো না গো তুমি দেখো একটু বলে দেখো বলে দেখো যে তোমার একটু কাজ আছে তুমি বাইরে যাবে তুমি তো অন্যান্য দিন ছুটি নাও না না তাহলে আজকে বললেও তো ছুটি দেবে তোমাকে না আমি কিছু জানি না তুমি ছুটি নিয়ে আসবে আরে বড় বাজারে সব কিছু টুকটাক জিনিসপত্র পাওয়া যায় এই যে হোলির দোলের জন্য রঙ টঙ এসবগুলো ওখানে ঠিকঠাক দামে পাওয়া যাবে আর তোমায় বলছিলাম না কিছু একটু জামাকাপড় দরকার আছে ওই ফর্মাল আর কিছু এমনি ড্রেসও কিনব সেগুলো ওখানেই ঠিকঠাক পাওয়া যাবে আমি আমি জানি না আজকেই তোমাকে আসতে হবে আমি কিছু বুঝতে ঠিক আছে টাকা পাঠিয়ে দাও ঠিক আছে পাঠিয়ে দাও কিন্তু পরে কিছু বলতে পারবে না যে তোমার এই জামা পছন্দ হয়নি বা ওই জামাটা পছন্দ হয়নি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পাঠিয়ে দাও